শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গে বেশকিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে বর্তমানে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে যার ফলে ছাত্রছাত্রীরা নিজের সুবিধামতো পড়াশুনা করতে পারছে এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সহযোগিতায় শিক্ষাক্ষেত্রে অনেকটাই মানে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাগ্রহণের প্রবণতা অনেকটাই বেড়েছে এমন এছাড়াও বিভিন্ন ধরনের যে প্রকল্প যেমন কন্যাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প এইসবের ফলে স্কুলছুটের সংখ্যাও অনেকটা কমেছে এবং পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে সাক্ষরতার হার কিছুটা হলেও বেড়েছে এই পরিবর্তনগুলো ঘটছে শুধুমাত্র বর্তমানে অভিভাবকদের পড়াশুনা নিয়ে আগ্রহ এবং তাদের ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করার যে প্রবণতা সেইটা সে সেদিক থেকে দেখতে গেলে তাই পশ্চিমবঙ্গের এই শিক্ষাক্ষেত্রে এই পরিবর্তনগুলো যদি ভালো দিক দিয়ে দেখা যায় তাহলে শিক্ষাক্ষেত্রে অনেকটাই উন্নতি ঘটেছে